অন্যান্য উন্নত দেশগুলোর মতো ভারতে স্বাস্থ্য সেবা ব্যবস্থা অতটা উন্নত না হলেও উন্নততর দেশগুলির থেকে ভারতীয় স্বাস্থ্য ব্যবস্থাকে অনেকটাই এগিয়ে রাখা যায় ভারতের স্বাস্থ্য অবস্থার কিছু প্রধান চ্যালেঞ্জ হলো পরিকাঠামো ভারতের স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো অতটাও উন্নত না ভারতের স্বাস্থ্য সেবা ব্যবস্থাকে উন্নত করতে গেলে প্রধানত স্বাস্থ্য সেবা ব্যবস্থার পরিকাঠামোর উপর জোর দিতে হবে দ্বিতীয়ত ভারতের প্রচুর জনবসতি থাকার কারণে জনসংখ্যাও অনেক বেশি কিন্তু সেই পরিমাণে ভারতে স্বাস্থ্য কেন্দ্র নেই ভারতে যে স্বাস্থ্য কেন্দ্রগুলি আছে সেই স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ডাক্তার এবং নার্সের সংখ্যাও খুবই কম ভারতের স্বাস্থ্য কেন্দ্রগুলি রাত্রিতে অধিকাংশই বন্ধ হয়ে যায় যে কারণে ভারতের মানুষজনকে প্রচুর ভোগান্তির শিকার হতে হয় স্বাস্থ্য কেন্দ্রতে পৌঁছাতে গেলে একজন মানুষকে অনেকটা দূরত্ব অতিক্রম করতে হয় যেই কারণে তারা স্বাস্থ্য ব্যবস্থার সুলাভ উঠাতে পারেন না ভারতের স্বাস্থ্য কেন্দ্রগুলিতে স্বাস্থ্য কেন্দ্রগুলি খুবই নোংরা এবং অস্বাস্থ্যকর অবস্থায় থাকে এগুলো পর্যবেক্ষণ করার জন্য লোকের খুবই অভাব এই যে স্বাস্থ্য কেন্দ্রগুলি আছে এই স্বাস্থ্য কেন্দ্রগুলোকে যথেষ্ট ভালোভাবে যদি পর্যালোচনা করা হয় পর্যবেক্ষণ করা হয় তাহলে হয়তো আরও অনেকটা উন্নত করা যেতে পারে আমার মতে ভারতের স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো করতে গেলে ভারতের না সাধারণ নাগরিককে এগিয়ে আসতে হবে এবং সকলকেই দায়িত্ব নিতে হবে ওটিকে ভালোভাবে রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং স্বাস্থ্য ব্যবস্থার ভালো সুফল নিতে গেলে সঠিক সময়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে এবং মানুষজনকে এই সম্বন্ধে বোঝাতে হবে স্বাস্থ্যের উপকারিতা সম্বন্ধে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা অতটাও এখনও এগিয়ে যায়নি আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়ার যে স্বাস্থ্য ব্যবস্থা সেই দিক থেকে দেখতে গেলে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা এখনও অনেকটাই পিছিয়ে রয়েছে ভারতের ডাক্তাররা প্রধানত বিদেশ থেকে পড়াশোনা করে এদেশে আসে ভারতে স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করতে গেলে ভারতবর্ষে এরকম আরও অনেক মেডিকেল কলেজ তৈরি করতে হবে অনেক মেডিকেল কলেজ ভারতবর্ষে রয়েছে যেগুলো এখন বন্ধ হয়ে পড়েছে সেই সমস্ত মেডিকেল কলেজগুলোকে আবার চালু করতে হবে এইভাবেই সম্ভব ভারতের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও ভালো করার